ভারতীয় পরিবহন ব্যবস্থা এখন তুলনামূলকভাবে অত্যন্ত উন্নত কারণ ভারতে জল স্থল এবং বিমানপথ তিনটেই সচ্ছলভাবে চালিত তার সাথে অত্যন্ত নতুন প্রযুক্তির ট্রেন ব্যবস্থা যেটি চালু হয়েছে তার নাম বন্দে ভারত যেটিকে কিনা জাপানের বুলেট ট্রেনের আদলে চালু করা এছাড়াও ভারত প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে কীভাবে নতুন প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে এবং তাল মিলিয়ে আগে এগোতে পারে ভারতীয় পরিবহনের সুযোগ সুবিধা এটাই যে ভারতের গ্রামগঞ্জ থেকে শুরু করে বড়ো শহর অব্দি সব জায়গাতেই ছড়িয়ে রয়েছে ট্রেন এবং পাতালরেলের ব্যবস্থা যাতে কিনা যে কোনও গ্রাম থেকেও মানুষ শহরে এবং শহর থেকে অন্য গ্রামে মানুষ সহজে যাতায়াত করতে পারে তাছাড়াও রয়েছে বাসের সুবিধা যেটি কিনা ছোটো থেকে ছোটো গ্রামেও সহজে পরিচালিত